গ্রামের লোকেরা শহরের লোকের তুলনায় বেশি স্বাস্থ্যবান হয় সেই জন্য গ্রামে খেলাধুলা বেশি মানুষ উপকৃত হয় যেমন ফুটবলে অধিকাংশ খেলোয়াড়রা গ্রাম থেকে উঠে এসেছে এছাড়াও গ্রামের ছেদেরা কবাডি খো খো তিরন্দাজ এইসব খেলাতে প্রচুর পরিমাণে যোগদান করছে এবং জেলাভিত্তিক তথা ভারতবর্ষে প্রতিনিধিত্ব করছে এইভাবে গ্রামীণ একালার মানুষেরা খেলাধুলার মাধ্যমে উপকৃত হয়েছে